হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি মেকানিক নয় আমি গাড়ির মালিক মানে মেকানিকের মালিক আর কি এখানকার গ্যারেজের মালিক

সেটা তো বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনার তো হবার কথা নয় আমরা তো সেইভাবে গাড়ির কাজ করাই না গাড়ির কাজ তো ঠিকঠাকই ছিলো কিন্তু আপনি যখন বলছেন তাহলে কি গাড়িটা কী প্রবলেম হচ্ছে আমাকে গিয়ে দেখতে হবে আমি পাঠাচ্ছি কোথায় আছেন বলুন আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ

হ্যাঁ বুঝতে পারছি আপনি প্রবলেমে পড়ে আছেন আমাদের জন্যই হয়তো কিন্তু এটুকু হবারও কথা নয় আমরা সেইভাবে কাজ করি না কিন্তু কেন হচ্ছে সেটাও বলতে পারছি না আমাদের মিস্ত্রি যারা থাকে সবাই ভালো মিস্ত্রি সুদক্ষ মিস্ত্রি তাদের কোনো প্রবলেম নেই তারা এরকম তো বহু গাড়ি সারাচ্ছে আপনার একার তো নয় তাহলে কেন হচ্ছে সেটা তো জানি না এবার কিছু অন্য কোনো কিছু ঘাটতি দেখা দিচ্ছে না কী হচ্ছে সেটাও তো আমি বলতে পারবো না না দেখার পর আমি তো আর যেয়ে যাবো না আমি তাহলে একজনকে পাঠাচ্ছি আপনি লোকেশানটা পাঠান একজন দুজনকে পাঠাচ্ছি ঠিকঠাক করে হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারছি আপনি আর কেন সেটা শুনবেন পয়সা দিয়ে কাজ করাচ্ছেন আমাদের এখানে আজকে শোরুমে ভালো মিস্ত্রি এসেছে দাঁড়ান তাহলে আমি ওঁকেই পাঠাচ্ছি আর একজনকে পাঠাচ্ছি এখন সাড়ে বারোটার মতো বাজছে দুটোর দিকে পৌঁছে যাবে হুম হুম হুম আচ্ছা ঠিক আছে রাখুন হ্যাঁ